মানুষের প্রত্যহ দৈনন্দিন জীবনে ইন্টারনেট স্মার্ট ফোন প্রয়োজন হয় মানুষ ওই ইন্টারনেটের ব্যবহার ছাড়া চলতে পারে না প্রতিদিন সকাল থেকে উঠে ইন্টারনেটে ক্ দ্বারা আমাদের ইলেকট্রিক বিল জামা কাপড়ে অর্ডার দেওয়া স্মার্ট ফোনের দ্বারায় আর ইন্টারনেটের সাহায্যে আমরা দেশ বিদেশের খবর জানতে পারি কোথায় কী হচ্ছে সেটাও আমরা জানতে পারি আমাদের আবহাওয়া দপ্তরের খবরও জানতে পারি কোথায় বৃষ্টি বৃষ্টি হবে না হবে না সেটাও কিন্তু আমরা বুঝতে পারি ওই ইন্টারনেটের মাধ্যমে তাছাড়া স্মার্ট ফোনে আমরা মিশো নানা রকম জায়গায় ফ্লিপকার্ট নানারকম জায়গাতে আমরা অর্ডার দিয়ে থাকি জামা কাপড় এটা হাতের কাছে পেয়ে যাচ্ছি আজকে আমাদের প্রত্যহ দিনে মানুষের চাকরি বাকরির ক্ষেত্রেও ফোন অবশ্যই প্রয়োজন আর পড়াশুনার ক্ষেত্রেও ফোন অবশ্যই প্রয়োজন হয় কারণ স্মার্ট ফোনে যেসব গুগল পে ফোনপে ফোনপেতে টাকা দেওয়া গুগল পেতে টাকা দেওয়া বাইরের দেশে পাঠানো ওগুলো কিন্তু মানুষকে ব্যাঙ্কে যেতে হয় না কোনো হয়রানি হতে হয় না ওগুলো হয়ে যায় আর ইন্টারনেটের সাহায্যে আমরা দেশ বিদেশের খবর যেমন জানতে পারি সুযোগ সুবিধাও আছে আর ইন্টারনেটে স্ স্ দ্বারায় আমরা ঘরে বসে প্রত্যহ দিনের সোনার দাম থেকে প্রত্যহ যেটা আমাদের প্রয়োজন খাবার দাবার সব কিছু অর্ডার করতে পারি ইন্টারনেটের সুবিধা এতই আমাদের কাছে জীবনে যে উল্লেখযোগ্য হয়ে উঠেছে যে সেটা ছাড়া মানুষ চলতে পারে না স্মার্ট ফোন যে শুধুমাত্র ফোন করার জন্যে লাগে তা না একটা মানুষের দৈনন্দিন জীবনে যাদের বাড়িতে টিভি নেই ওই স্মার্ট ফোনের দ্বারা টিভির খবর থেকে খেলা প্রত্যেকেই দেখতে পারে একটা ফোন কিন্তু শুধু হচ্ছে ফোন করার জন্য নয় মানুষের মনোরঞ্জনের জন্যও ফোন ব্যবহার হয় গান শোনা সব কিছু ক্ষেত্রে আমরা ফোনের ব্যবহার প্রযোজ্য আর ইন্টারনেটে তো স্কুল কলেজ সব জায়গায় ইন্টারনেটের বিশেষ বিশেষ প্রয়োজন আছেই